হ্যাঁ এটা কি মিষ্টির দোকান ও ওইখানে মিষ্টি পাওয়া যাবে আর কেমন কোয়া ও কোয়ালিটি হবে রসগোল্লা কালোজাম পাঁচ টাকা পিস তাহলে জন্মদিনের মিষ্টিটা আপনার কাছ থেকে নিতাম মিষ্টি কোনো খারাপ হবে না তো বাচ্চা সে নাই খাবে সবাই তো খাবে আর মিহিদানা আছে টাটকা না বাসি ও সামনে সামনে বিয়েবাড়িও আছে যদি ভালো হয় আপনার দোকান থেকেই মিষ্টিটা তাহলে অর্ডার দেবো মিষ্টি মিষ্টিতে কোনো ঠিক আছে রাখছি তাহলে যাবো